হ্যাঁ আমার কাছে একটি বই আছে ওটা হচ্ছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ডটি আমার কাছে আছে পি বইটি আমার খুবই প্রিয় আর বইটি আমি পড়তে খুবই পছন্দ করি কারণ বইটায় অনেক ছোট ছোট যেহেতু গল্পগুলো আছে পড়তেও ভালো লাগে তার মধ্যে একটি অন্যতম গল্প হচ্ছে পোস্টমাস্টার তারপরে এছাড়াও আছে খোকাবাবুর প্রত্যাবর্তন তারপরে আছে আপনার দেনাপাওনা তারপরে ওই এক রাত্রি এগুলো তো পড়তে খুবই ভাল লাগে এছাড়া কাবুলিওয়ালা অ্যাঁ গিন্নি এ যেহেতু বইটার গল্পগুলো অনেক ছোট ছোট তো সেহেতু পড়তেও কম টাইম লাগে কম সময় লাগে আর পড়তেও সুবিধা অনেক বড় বড় গল্প হলে কী হয় কাজের মাদ ভা মাঝে যখন ব্যস্ত থাকি তখন পড়ার সময় হয় না এবার আস ছোট ছোট গল্প হলে কী হয় যখন তখন পড় পড়া যায় বইটা এবং বইটা পড়লে কী হয় অনেক কিছু জানাও যায় তাছাড়া কাজ ছুটি তো খুবই ভালো লাগে এছাড়াও তো গল্পগুচ্ছের মধ্যে অনেক ভাগ ভাগের মধ্যে অনেক গল্পই আছে যেমন বিচারক অতিথি ইচ্ছাপূরণ হ্যাঁ তারপর অধ্যাপক দৃষ্টিদান এগুলোও পড়েছি এগুলোও পড়তে আমার খুব ভালো লাগে এই জন্যেই আমি গল্পগুচ্ছ বইটি খুবই পছন্দ করি